আমি একটি ক্যাব বুক করতে চাই অন্য স্থানীয় শহর থেকে আপনি কি আমার বাবা মাকে আনতে পারবেন তারা অন্য শহরে থাকেন অন্য শহরেই বসবাস করেন তারা আমার শহরে স্থানীয় শহরে আসতে চান যদি আপনি অন্য শহরে ক্যাব নিয়ে যেতে পারেন তাহলে আপনার যোগাযোগ নম্বরটা আমি তাদেরকে দিতে পারি এবং কতো টাকা লাগবে আপনি সেটা আমাকে বলুন তাদের যোগাযোগ নম্বর আমি আপনাকে দিয়ে দেবো যাত্রাপথে ওরা তিনজন আসবে এবং আমার সেটি আমার বাবা মা এবং ভাই